আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার কারণ দুটি আন্তর্জাতিক বন্দর রয়েছে পশ্চিমবঙ্গে একটি জলপথ একটি আকাশপথ জলপথ এবং আকাশপথে যে সংযোগ এবং বিদেশের সঙ্গে বাণিজ্যিকভাবে কূটনৈতিকভাবে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই যে প্রবেশপথ এই প্রবেশপথটি আসলে সমগ্র দেশকে একাত্ম করে নেওয়ার একটি অংশ মাত্র সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ যতটাই তার প্রতিবেশী রাষ্ট্র যারা এবং বা প্রতিবেশী রাষ্ট্রের যারা দূত আসছেন তাদের সঙ্গে যতটাই নিবিড় সম্পর্ক তৈরি করতে পারবে ততোই পশ্চিমবঙ্গের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পদক্ষেপটি দৃঢ়তর হবে এবং একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ সমগ্র ভারতের বৈদেশিক নীতি কূটনৈতিক সম্পর্ক সে সেটিকে আরও সুগ্রথিত করার ক্ষেত্রে সেই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে